নদিয়া ভারতের পশ্চিমবঙ্গ জেলার একটি ঐতিহাসিক ও সংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি জায়গা এখানে বিশেষ বিশেষ অনেক জায়গা আছে তার মধ্যে ধরুন কয়েকটি উল্লেখযোগ্য যদি আমি বলি তেমন ধরুন নবদ্বীপ এটি খুবই পুরনো একটি ঐতিহাসিক শহর এটা প্রধানত তীর্থস্থান হিসাবে উল্লেখযোগ্য এটি গঙ্গা নদীর ধারে একদম বিভিন্ন মন্দির ও ঘাট নিয়ে একটা বেশ সংস্কৃতি এবং ধর্মীয় একটা ঐতিহাসিক স্থান নামে পরিচিত এছাড়া ধরুন মায়াপুর নবদ্বীপ নবদ্বীপের কাছে অবস্থিত মায়াপুর বলে একটি বেশ ভালো জায়গা আছে এটা মানে আর কি ইসকন যে হয় না ইসকনের সদর দপ্তর হিসাবে এটা গড়ে ওঠেছে আর কি এটা আপনার বৈষ্ণব ধর্মীদের যেটা স্থান শ্রাদ্ধের জন্য হিসাবে এটা মেন তৈরি হয়েছে আর কি এছাড়াও ধরুন বেথুরি ডহরী হর এটা একটা বন্য প্রাণীদের অভয়ারণ্য বিভিন্ন বন্য প্রাণীরা এইখানে থাকে অন্যান্য বিভিন্ন রকমের মানে আর কি উদ্ভিদ প্রাণী এই সব অনেক ধরনের জিনিস এখানে দেখতে পাওয়া যায় এছাড়া ধরুন যেটা মেন জায়গা কৃষ্ণনগর নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর বিরাট উন্নত একটা জায়গা মানে আর কি বিরাট সুন্দর যেখানে জায়গা এর প্রধান আকর্ষণ হচ্ছে এইখানে শহরের বিভিন্ন রকমের জগদ্ধাত্রী পূজা বা উৎসব এছাড়াও এখানে জগদ্ধাত্রী পূজায় যে মেলাগুলা বসে বা ধরুন যে মাটির কাজে যে জিনিসগুলা হয় এই সমস্ত জিনিস উল্লেখযোগ্য এখানে এছাড়াও ধরুন পলাশী এটি একটি ঐতিহাসিক শহর যেটা আপনার যুদ্ধের জন্য পরিচিত এটা সতেরশো সাতান্ন সালে এটা সংগঠিত হয়েছিল ব্রিটিশদের সঙ্গে একটা বেশ ভালোরকম যুদ্ধের ক্ষেত্রে হয়েছিল এইখানে অনেক রকমের ভ্রমণের জায়গা আছে